আমার বাড়িতে আমি বা আমার বাড়ির লোক কেউ যদি অসুস্থ হয়ে পড়ি আমরা হাসপাতালে যাই এবং বা ডাক্তার কাছে যাই কিন্তু আগেকার যুগে মানুষ ডাক্তার বা হাসপাতালে যেত না তারা ঘরোয়াভাবে নিজেরাই চিকিৎসা করত বা গুণিন ওঝা এসব দেখিয়ে ম ডাক্তার দেখাত এবং তার ফলে কী হল না মানুষের বিভিন্ন রোগ ব্যাধি গুণিন ওঝারা ঠিক করতে পারত না এবং পারত না এবং মানুষ তার ফলে অনেক মানুষ মারা যেত কিন্তু মানুষ এখন অনেক সচেতন হয়েছে তারা বুঝতে শিখেছে মানুষ পড়াশোনা শিখেছে এবং বুঝতে শিখেছে তারা কোনো রোগ ব্যাধি হলে তাদের এখন সবাই হসপিটালে যায় বা ডাক্তার কাছেও যায় এবং ডাক্তারে কাছে যাওয়ার পরও মানুষ বিভিন্ন ঘরোয়া কিছু মানে পদ্ধতি তারা ব্যবহার করে আমিও করি বা আমার ফ্যামিলিও করে যেমন জ্বর হলে আদা লবঙ্গ তারপরে গোলমরিচ তেজপাতা এসব দিয়ে চা বানিয়ে খেলে ওর একটা ভালো লাগে তাছাড়া কাশি হলেও অনেকটা উপকার দেয় আর যেমন তুলসী গাছের মানে তুলসী পাতার রস মধু দিয়ে খেলে কাশিও কমে যায় আর যেমন যাদের সুগার আছে তাদের থোর থোর রান্না করে বা থোরের রস খাওয়ালে অনেক উপকারিতা হয় এইসব দিক দিয়ে মানুষ অনেক সচেতনতা সচেতন হয়েছে এবং এসব তারা ব্যবহার করে ব্যবহার করে এখনকার যুগের মানুষ